আমি দশদিন আগে পায়েল স্টোর থেকে কতগুলি প্লাস্টিক কন্টেনার কিনেছিলাম সেগুলো কিছুদিন কিছুদিন ভালোই ছিল কিন্তু তার তারপরে জিনিস রাখতে গেলেই প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক গন্ধ উঠছে জিনিস পচেও যাচ্ছে খুব একটা ভালো না প্লাস্টিকের ঢাকনাগুলোও কেমন ঢিলা ঢিলা আমার একদম পছন্দ হয়নি